হ্যাঁ বলুন আপনার কী সমস্যা ওই হাতের লিঙ্কের জন্যে এ লিঙ্ক করতে হবে তা ওই পুরনো আধার কার্ড লাগবে বা বাপ মার আই কার্ড আধার কার্ড বা উনার সই লাগবে ওইসবগুলোর জেরক্স লাগবে ছবি লাগবে হাফ ছবি লাগবে উনাকে আনতে হবে আনলে ওইটা ওগুলো আমরা দেখবো দেখে ফের হাতের ছাপ করাবো করে ওইটাকে নতুন করে কি আর হবে হলে এবার ওইটা ফের সে নতুন করে করতে হবে করলে তাপরে ওরা হয় কখনও দেখা যায় এক মাস বাদে আসে কখনও দু মাস তিন মাস সেরকম টাইম নেবে তা আপনি ওগুলো সব গুছিয়ে নিয়ে বা আপনার বাবা মা সঙ্গে করে নিয়ে আসবেন আসলে আমরা ওগুলো দেখে সেইভাবে খোঁজ নিই তো তো আসতে হবে ওগুলো নিয়ে আসতে হবে সব জেরক্স ফটো টটো সব আনতে হবে তা আপনি ওগুলো গুছিয়ে নিয়ে আসুন আমাদের দোকানে তো যখন তখন তো আসলে হবে না কেননা আমার দোকানে অনেক কাজ থাকে হাতে তা আপনি যখন আসবেন আমাদের কাছে ফোন করে জানিয়ে দেবেন যে আমি যাচ্ছি আমার বাবা মা নিয়ে কেননা বয়স্ক মানুষ ওরা তো এসে বেশিক্ষণ দাঁড়াতে পারবে না তা আপনি যখন আসবেন তখন ওদের সঙ্গে করে নিয়ে আসবেন আনলে আমরা সেগুলো দেখবো তারপরে সেগুলো ফিলআপ করতে হবে সেগুলো দেখতে হবে হাতের ছাপের সঙ্গে মেলাতে হবে তারপর তো সেটা করতে হবে তা আপনি যখন হ্যাঁ যে আধার কার্ডটা পুরানো আছে ওটা নিয়ে আসতে হবে আনলে ওইটা

ওই তো যার আধার কার্ড করবেন তার ডকুমেন্টস লাগবে বা বাবা মার ডকুমেন্টস লাগবে ঠিক আছে তাহলে আমি রেখে দিচ্ছি তাহলে আপনি আসবেন